আমার প্রিয় রেস্তোরাঁ স্বাদবাহার থেকে স্বাদবাহার রেস্তোরাঁ থেকে আমি কিছু খাবার অর্ডার করেছি সেগুলি হল হচ্ছে দশ প্লেট মোমো দশ প্লেট চিকেন পকোড়া আর হচ্ছে দশ প্লেট চাউমিন সেগুলি হচ্ছে আমার বাড়িতে হচ্ছে ডেলিভারি বয় হচ্ছে দিতে এসেছিল আমি হচ্ছে বাড়ির বাইরে টাকা নিয়ে বেড়িয়েছিলাম দিয়ে ডেলিভারি বয় খাবারগুলি হচ্ছে দিতে এসে বলছে যে ক্যাশ অন ডেলিভারি হবে না ফোনের মাধ্যমে হচ্ছে বিল পেমেন্ট করতে হবে তাই আমি বললাম হচ্ছে আমার কাছে তো এইসব কোনো অপশান নেই আমি হচ্ছে গুগুলপে বা ফোনপে করতে পারব না তাহলে এই খাবারগুলি আমি ক্যান্সেল করছি